হ্যালো শ্যামল হ্যাঁ কী করছিস বলছি ফাঁকা আছিস তুই না না না একটা কথা ছিল ও ও আচ্ছা দিয়ে এই বলছি যে দ্যাখ আমার কারেন্টের বিল মানে কী বলব তোকে প্রচুর আসছে তাহলে কী করা যায় বলত মিটারটা চেঞ্জ করব হয়তো মিটার থেকেই হচ্ছে ওটা অফিসের লোককে বলব ও না বুঝতে পারছি না আমি না কারেন্টের এত বিল মানে ভাবা যায় না এটা মানে কীরকম লাগছে তোরা তো কারেন্টের সম্বন্ধে ভালোই জানিস তাই জিজ্ঞেস করছি হ্যাঁ হ্যাঁ তাহলে কী করা যায় মিটারটাই চেঞ্জ করব কী করলে ভালো হয় আর কি অফিসের লোককে বলব প্রথম

হ্যাঁ ঠিক আছে বলে দেখি একবার যদি না হয় তো তখন মিটারটা চেঞ্জ করা যাবে আচ্ছা ঠিক আছে ভাই রাখছি হ্যাঁ